ভালো পশু চেনার কিছু লক্ষণ থাকে যে লক্ষ্য লক্ষণগুলো হল তাদের ছট ফটানো তাদের চোখের দৃষ্টিটা ভালো তারা ভালো খাবে ছটফট করবে আমরা এই বিশেষ লক্ষণগুলোই দেখে ল লক্ষ্য করতে পারি যে সুস্থ প্রাণীর সুস্থ প্রাণীর লক্ষণ তা এইভাবেই শনাক্ত করা যায় কিছু কিছু প্রাণীর দাঁত দেখেও শনাক্ত করা যায় যে কতটা সে সুস্থ প্রাণী